আমি পড়াশোনো জানি নি তাই আমি চাকরিও করিনি আমার মা বাবা ছোটো ছোটোবেলায় মারা গেলো কিন্তু তখন আমার দাদারা কি করল ছোটো থাকায় আমাকে বিয়ে দিয়েছে এখন আমি সংসার করছি আমার একটা ছেলে আছে ছেলেকে নিয়ে খুব আনন্দে আছি